আমি তো সাহিত্য বিষয়ের ছাত্রী তাই আমার সংগীত বলুন আর সাহিত্য বলুন সবকিছুর প্রাণ যেন একজনই তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতে গেলে তিনিই আমার প্রিয় গায়ক এবং প্রিয় সংগীত রচয়িতা হিসাবে এখনো রয়ে গেছেন হ্যাঁ অনেক গায়ক অনেক শিল্পী বর্তমানে আমাদের সমাজে রয়েছে এবং আরো হয়তো বড়ো বড়ো গায়কের জন্ম হবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আগে যেন কেউই যেতে পারেন না কারণ তিনি একাধারে যেমন নিজে গান লিখতেন সেই গানের সুর করতেন আবার সেই গান গাইতেন তিনি সত্যিই যাকে বলে আমাদের মাল্টিট্যালেন্টেড তিনি কিন্তু সেই বিষয়টা খুবই ভালো করতে পারতেন তার এই যে গান গাওয়া বা তার এখনো যে সুন্দর সুন্দর গানগুলো শুনি তখন যেন মনটা আমার ভরে যায় তাই রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় শিল্পী আমার প্রিয় সংগীত রচয়িতা এবং গায়ক হিসেবে সারাজীবন ছিলেন আছেন এবং থাক